জলে গোবর মিশিয়ে প্রবেশদ্বার বা প্রান্তরে স্প্রে করা স্প্রে করা হয় কারণ কারণ অনেকের মতে গোবর জল বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখলে ছড়িয়ে রাখার কারণ এই যে তা সেখানে কোনও সাপ বা অন্যান্য কোনও বিষাক্ত জিনিস আসতে পারে না বা সকালে ঘুম থেকে ওঠার পর একটু ছড়া দেওয়া হয় যেটাকে গোবর ছড়া বলা হয় বাঙালিদের রীতি মতে গোবর ছড়াতে জল মিশিয়ে গোবর এবং গোবরের সঙ্গে জল মিশিয়ে প্রবেশদ্বারে এটি রাখা হয় মানে ছড়াটা ছড়া দেওয়া হয় যাতে অনেক বিষাক্ত জিনিস বাড়ি বাড়িতে প্রবেশ না করতে পারে এইটি বাঙালিদের রীতি মতে একটি মত অনেক আবার কিছু ক্ষেত্রে বাড়িতে পুজোর ক্ষেত্রে গোবর জিনিসটা দিলে শুদ্ধ হয় শুদ্ধ শুদ্ধর ক্ষেত্রে গোবর ছড়া দিলে ভিটে মাটি শুদ্ধ হয়ে যায় সেই শুদ্ধের কারণে অনেকের মতে অনেকের মানুষ মতানুমতিক এই গোবর ছড়া দেওয়া হয় যাতে মানুষের বিশ্বাস এবং এবং বিশ্বাস এবং আদ্যিকালের এর জিনিস সব যেমন নিয়মিত সুরক্ষিত থাকে এই কারণে গোবর ছড়া দেওয়া হয় গোবর ছড়ার কারণে এ সকলের মনোতৃপ্তি ঘটে এই অনেক পুজোতে বা অনেক রীতি মতে গোবরের গোবর অনেকটি শুদ্ধ জিনিস শুদ্ধ মতে এই জিনিসটি ব্যবহার করা হয় এটি একটি এটি একটি গো দেবের জিনিস তবুও এটি মানুষের অনেক ক্ষেত্রেই কাজে লাগে